আমি একদিন দোকানে গেলাম হেডফোন কিনতে কারণ আমার এমনি ফোনে কথা বলতে অসুবিধে হয় রাস্তাঘাটে যখন যাই তখন অসুবিধা হয় সেই জন্য আমি একটি হেডফোন কিনতে গিয়েছিলাম দোকানে হেডফোনটি কিনে নিয়ে আসার পর দু তিন দিন ভালোই ছিল তারপর দেখলাম যে আমার কথা কেউ শুনতে পাচ্ছে না আমি কারও কথা শুনতে পাচ্ছি না সেই জন্য আমি ভাবলাম যে হেডফোনটা খারাপ হয়ে গেছে আমি দোকানকে গেলাম দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে এটা কেন হচ্ছে দোকানদার বলল এটা তো যন্ত্র তাই আমি কিছু বলতে পারব না তখন আমি দোকানদারকে বললাম যে এটা দেখো এটা দেখে অন্য কিছু কোনো হেডফোন পাওয়া যায় না কি তখন দোকানদার বলল না এটা হয় না আমি তারপর বাড়ি চলে এলাম বাড়ি চলে এলাম বাড়ি চলে আসার পর ভাবলাম যে এটা কেনা আমার কোনো লাভ হয়নি বরং ক্ষতিই হয়েছে যে টাকায় কিনেছি সে টাকায় একটুকুনও লাভ হয়নি এই জন্য আমি জানাচ্ছি যে আর এরকম যেন না হয় আর এরকম যেন কাউকে ঠকানো না হয় কারণ আমার মতো অনেকেই হয়তো যে এরকম কিনে ঠকেছে এই জন্য বলছি যে এরকম না হয় কারণ সবার অসুবিধা হতে পারে